রেস্তেরাঁ থেকে ইটালিয়ান মেক্সিকান চাইনিস ভারতীয় খাবার অর্ডার করুন উল্লেখিত তালিকা থেকে আপনার প্রিয়তম খাবারের কথা ভাবুন এবং নিকটতম প্রিয়তম রেস্তোরাঁ থেকে তা অর্ডার করুন খাবারের পদ এলাকা ও রেস্তোরাঁর নাম উল্লেখ করুন যদি খাবারের পদ রেস্তোরাঁ এবং নাম উল্লেখ কোত্তে হয় আমাদের বাড়ি থেকে অনেকগুলি রয়েছে রেস্তেরাঁ বাড়ি থেকে ছ সাত কিলোমিটার দূরে রয়েছে একটি রেস্টুরেন বা রেস্তেরাঁ যেটির নাম সাথী রেস্তেরাঁ এখানে আমরা অনেক রকমের খাবার পেয়ে থাকি যেখানে সাথি রেস্টুরেন্টের কথা যদি আমাকে বলতে হয় তাহলে সেখানে আমরা যাই বিরিয়ানি খেতে চাউমিন খেতে চিকেন পকোড়া এবং মোমো এবং চা খেতে সেখেনে যদি বিরিয়ানির দাম ধরা হয় তাহলে হাফ প্লেট সেখানে ষাট টাকায় দেওয়া হয় এবং ভর্তি প্লেট সেখানে একশো টাকায় দেওয়া হয় পকোড়া যদি বলা হয় সেখানে হচ্ছে নব্বই টাকায় এক পিস এবং সব কিছু পাওয়া যায় সেখানে থেকে ইয়ে থেকে সব কিছু খাবারের জন্য এখানে খুব বিখ্যাত এবং এখানে স্টিম মোমো ফ্রাই মোমো দুটোই পাওয়া যায় এখান থেকে সব খাবারগুলি খুব ভালো এবং সুস্বাদু মানের সেই খাবারগুলি আমরা খেয়ে থাকি এইখানে এবং সেখানে আরো ভালো ভালো অনেক খাবার পাওয়া যায় আমরা যদি এ ওয়ান বিরিয়ানির কথা বলি তাহলে সেখানেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় এবং সেই খাবারগুলির থেকে খুব গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে পড়ে সেই খাবারগুলো থেকে ওখানে থেকে খুবই ভালো ভালো খাবার পাওয়া যায় এবং সেই খাবারগুলির মধ্যে যদি আমরা ধরি সেখানের মধ্যে গুরুত্বপূর্ণ খাবার যদি হয় সেই খাবারগুলির মধ্যে হচ্ছে সব থেকে ভালো যেটা বানায় সেটা হলো বিরিয়ানি এই বিরিয়ানি ওখানকার খুব সুস্বাদু এবং খুব উন্নত মানের সেই খাবারগুলি খেতে আমার খুব ভালো লাগে এবং এখানে যে চিকেন চাপ এখানের চিকেন চাপটাও খুব প্রিয় বা সবারই কাছে খুব বিখ্যাত লাগে এখানে আহামরি কিছু নয় কিন্তু খাবারটা খুবই ভালো চিকেন চাপ যদি দু পিস দিয়ে অর্ধেক প্লেট দেওয়া হয় তাহলে আশি টাকা এবং ভর্তি প্লেট নিলে দেড়শো টাকা এখানে খাবার দেওয়া হয় এসব খাবারগুলি খুবই সুস্বাদু মানের এবং খুব সুন্দর এবং এখানে তান্দুরি চিকেনও পাওয়া যায় যেটির হাফ দাম দেড়শো টাকা এবং ফুল দাম দুশো টাকা যেটি খুব সুস্বাদু করতে পারে না এবং এখানে মোমোর দাম একটু বেশিই নেওয়া হয় সব কিছু নিয়ে খুবই ভালো একটি রেস্টুরেন্ট এবং খুব একটি ভালো এবং সব কিছু গুরুত্বপূর্ণ এবং এরপরে যেই রেস্তোরাঁটির কথা বলবো আমাদের এলাকা থেকে চার কিলোমিটার দূরে সেটি হলো তারা মা তারা রেস্টুরেন্ট এবং এখানেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় সেই খাবারগুলির মধ্যে হলো এখানে সব থেকে কম দামে বিরিয়ানি পাওয়া যায় যেই বিরিয়ানিটি সবাই খেতে পছন্দ করে এবং খুব ভালো এখানে আশি টাকা মানে বিরিয়ানি পাওয়া যায় এবং এখানে চিকেন লালিপপ এবং চিকেন লেগ পিস পাওয়া যায় এখানে চিকেন লালিপপ প্রতি পিস কুড়ি টাকা করে এবং দু পিস নিয়ে পঁইতিরিশ টাকা এখানকার লালিপপ খুবই বিখ্যাত খেতে এবং খুব সুন্দর তাই এখানে সবাই খেতে আসে এবং খুব মজা করেন এবং খুবই ভালো লাগে তাদের এই সব নিয়েই এই দোকানটি চলছে খুব ভালো উন্নত মানে চলছে এবং সব কিছু নিয়েই খুব ভালো এবং একটি সুন্দর রেস্তোরাঁ খুব ভালো লাগে এবং এই খাবারগুলির জন্যও খুব উন্নত এখানকার ইয়ে এরপর ঘরের সামনে আরেকটি রেস্তেরাঁ রয়েছে যেটি হলো বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সেটি হলো দাদাভাই রেস্তেরাঁ দোকানটি নতুন খোলার জন্য এখন খুব ছাড়া টার দিচ্ছে তাই সবাই খেতে যাচ্ছে এখানকার বিখ্যাত হচ্ছে চিকেন রোল যে চিকেন রোলটি পঞ্চাশ টাকা করে পিস নেয় এবং এই চিকেন রোলটি সত্যিই খুব ভালো এবং পঞ্চাশ টাকায় একজনের পেট ভরার মতো রোল এবং এখানে চাও এখানে পনির রোল ডবল চিকেন ডবল এগ রোল সব কিছু খাবার পাওয়া যায় সব কিছু মিলিয়ে খুব আহামরি একটা ব্যাপার এবং সবই ভালো লাগে ওই জন্য খুব খাবার পছন্দ এবং সব পছন্দের খাবার সবই এখানে খায় সব কিছু নিয়ে একটা খুব ভালো ব্যাপার এখানে সব ভালো খাবার খাওয়ার জন্য এখানে খুব আসে এবং সব কিছু নিয়ে খুবই ভালো একটি রেস্টুরেন্ট দাদাভাই রেস্টুরেন্ট এবং এখানকার খাবার সত্যি খুবই উন্নত মানের এবং সবাই খেতে পছন্দ করে এবং যে দুটি রাস্তার ধারে রয়েছে সেই দুটি খাবারের নাম হলো সব কিছু নিয়ে খুব ভালো একটি খাবার এবং সেই খাবারও খুব ভালো লাগে এবং সেটি হলো দেবেন্দ্র রেস্টুরেন্ট এবং সুনম রেস্টুরেন্ট দুটি রেস্তেরাঁ এগুলো খুব ছোট খাটো দোকান হলেও এখানে খাবারের স্বাদ খুব সুন্দর এই খাবারগুলি খেতে খুব ভালো লাগে এবং এ খাবারগুলি সত্যিই খুব উন্নত মানের আমার খুব সবচেয়ে প্রিয়তম খাবার হলো চিকেন পকোড়া তো সব জায়গায় পাওয়া যায় এবং কিছু কম দামের সঙ্গে সাদারে পার্থক্য আছে খুব ভালো লাগে সেসব খাবারগুলি খেতে এবং এই খাবারগুলির জন্য আমাকে রেস্তোরাঁগুলি ভালো লাগে এই রেস্তেরাঁগুলির জন্যই এদের খুব ভালো লাগে এবং এই খাবারগুলি দেবেন্দ্র রেস্টুরেন্ট সব রেস্তোরাঁগুলি সব কিছু ছাড়ে নি ভালো সুনাম করেছে এবং সুনাম চলবে বলে আশা করতে পারি এবং খুব ভালো লাগে এগুলি আমাকে